হ্যাঁ আমি অবশ্যই বাগান তৈরি করার সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন আমি হয়েছি যেমন ধরুন আমি একটি বাগান তৈরি করার সময় একটা জায়গা যেমন আমি বেছে নিলাম বাগান তৈরি করার জন্য সেই জায়গাটায় আগে থেকে বিভিন্ন ধরনের কীট পতঙ্গরা বাসা বেঁধে থাকে তাই আমাদের সেই কীট পতঙ্গগুলোকে সেখান থেকে তাড়াতে হবে আর যখন আমাদের সেই কীট পতঙ্গ তাড়াতে হবে তখন সেই কীট পতঙ্গ কোনোভাবে যদি আমাদেরকে কামড়ে দেয় তখন আমরা সমস্যায় পড়তে পারি তাই আমরা ওই বাগান তৈরি করার সময় ওই যে একটি বড়ো সমস্যা কীট পতঙ্গ সমস্যা ওই সমস্যার সাতে খুব ভীষণভাবেই মোকাবেলা করেছি আর এই মোকাবেলা করার সময় আমাদের হয়তো অনেক সময় অনেক ক্ষতিও হয়েছে তাই সেগুলির জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের এর ডাক্তারি বা ইনজেকশানও নিতে হয়েছে কারণ এই পীট কীট পতঙ্গগুলি এতোটাই বিষাক্ত যে এটা কোনোভাবে আমাদেরকে কামড়ে দিলে আমাদের শরীরের ক্ষতি হতে পারে আর বাগান তৈরি করাটা আমাদের তো খুব একটি পছন্দের জিনিস তাই যতো সমস্যাই হোক না কেন সেইটা আমরা ঠিক তৈরি করবোই তাই বিবিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েও আমরা এই বাগানটি তৈরি করার জন্যই আমরা বিভিন্ন ধরনের কষ্ট করেই চলেছি আর তাছাড়া এই সব এই সব বিপদ থেকে আমরা বিভিন্নভাবে নিজেদেরকে মোকাবেলা করেছি যেমন ধরুন কীট পতঙ্গ মারার জন্য যে সমস্ত ওষুদ রয়েছে সে সমস্ত ওষুদ আমরা এই বাগানগুলোতে প্রয়োগ করেছি যাতে কীট পতঙ্গেরা খুব তাতাড়ি মারা যায় আর যাতে আমাদের বাগান পরিদর্শন করার জন্য বা বাগান তৈরি করার সময় কোনো রকম অসুবিধে যাতে না হয়